গ্রামাঞ্চলে সরকারি শাসনের অভাবের প্রধান কারণ দুর্বল জনসেবা এই দুর্বল জনসেবার জন্য কিচ্ছু গ্রামের উন্নত হয় না শিক্ষা ব্যবস্থা নেই স্বাস্থ্য ব্যবস্থা নেই জলের ব্যবস্থা নেই মহিলাদের কুড়ি মাইল হেঁটে জল আনার জন্য যেতে হয় বাচ্চাদের কোনো শিক্ষার পরিহাস করা হয় শিক্ষা নেই স্বাস্থ্যের জন্য কিচ্ছু হাসপাতালের ব্যবস্থা নেই রোগীরা মারা যায় তাই দুর্বল জনসেবা সরকারের বিপরীতে কিছু বলতে পারে না এই হচ্ছে গ্রামের দুর্বল জনসেবা অপরদিকে স্বাস্থ্য বৈষম্য এখানে গ্রামাঞ্চলে সরকার একটা হাসপাতালও বানাননি তাই গ্রামের রোগীরা মানুষ মারা যায়